আমি একবার জঙ্গলে ঘুততে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি আমার পাখি অনেক ভালো লাগে সেখানে গিয়ে দেখি অনেক পাখি কিন্তু পাখিগুলো ডাকই শুনতে পাচ্ছি তাদেরকে দেখতে পাচ্ছি না কারণ জঙ্গলে অনেক গাছপালা ঝোপ ঝাড় আড়াল হয়ে আসে কিন্তু পাখিতে ডাক শোনা যাচ্ছে দেখা যাচ্ছে না তখন আমি ঠিক করলাম আমি একটা দূরবিন নেবো ওই দূরবিন দিয়ে দূরের জিনিসকে কাছে দেখবো পরেরবার আমি আবার যখন ঘুরতে গেলাম তখন ওই দূরবিনটাকে সঙ্গে নিয়ে গেলাম গিয়ে সেখানে দূরবিন দিয়ে পাখিদেরকে কাছে দেখলাম দূরের পাখিদেরকে তখন আমার মনের আশা পূরণ হলো কি যে মজা লাগছিলো আমার মনের আশা পূরণ হওয়ার পর সে আর কি বলবো একটা পাখিকে দেখলাম ইয়া বড়ো পাখি তার গায়ের কালারটা কী সুন্দর লেজগুলো বড়ো বড়ো ঠোটগুলো লম্বা চোকগুলো টানা টানা কি সুন্দর দেখতে পাখিটাকে দেখে আমার খুবই ভালো লাগলো